ভারতের ইতিহাস খুবই বড় এবং সেটি ক্ষুদ্রভাবে বলা খুবই জটিল ভারত অনেক অনেকজন অনেকভাবে ভারতকে শাসন করেছে আমরা এখানে টিপু সুলতান থেকে শুরু করে মুঘল বংশ তারপরে আমরা দেখেছি যে এই এখানে দুশো বছর রাজত্ব করেছিলেন ইংরেজরা ইংরেজরা যেমন এই ভারতে অনেক কিছু স্থাপন করেছেন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে হাওড়া ব্রিজ এই সব জিনিস ঐতিহাসিক জিনিস স্থাপন করেছেন ইংরেজরা অন্যদিকে ইংরেজরা এমনভাবে আমাদের দেশ আমাদের ভারতবর্ষকে শোষণ করে এসছে যে তা বলা বাহুল্য সেখানে আমরা দেখেছি আমাদের নেতারা আমাদের নেতা যেমন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী এদের নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং সেই দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশ যে বড় ভারতবর্ষ ছিল তা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল মূলত এটি পাকিস্তান বাংলাদেশ এবং ভারত এটি তিন ভাগে ভাগ হয়েছিল কিন্তু আগে এতে বিরাট পরিসর জুড়ে অবস্থিত ছিল এবং ভারতবর্ষ এক বিরাট বড় মহাদেশ ছিল এটি আমার খারাপ লাগে এবং এটিতে আমি খুব নিন্দে প্রকাশ করি